আমাদের বাড়িতে একটি গরু আছে আমরা সকাল থেকে তাকে হচ্ছে খাবার খেতে দিই যেমন হচ্ছে ঘাস খাওয়ানো খড় খাওয়ানো জল খাওয়ানো তারপর হচ্ছে গরুর হচ্ছে সমস্ত সবজি একটা কুরচি তৈরি করে সেই কুরচিটা খাওয়ানো তারপরে গরুকে স্নান করানো গরুর কোথাও কোনো অসুবিধা হলে কাটাছেঁড়া হয়ে গেলে মলম লাগিয়ে ডাক্তার দেখানো তারপরে হচ্ছে কোনো সমস্যা হলে হচ্ছে তাকে হচ্ছে জল খাওয়ানো তারপর হচ্ছে যেমন আমরা নিজেরা যেমন পরিষ্কার থাকি তেমন হচ্ছে আমরা গরুকেও পরিষ্কার রাখি